দশ আট দু হাজার সাত পনেরো নয় দু হাজার আট কুড়ি দশ দু হাজার নয় বাইশ এগারো দু হাজার দশ আঠাশ বারো দু হাজার এগারো